আমি পুরুলিয়ার স্টেশনপাড়া থেকে বলছি আমরা পাঁচজন বন্ধু মিলে একটি গাড়ি ভাড়া করতে চাই যেটাতে করে আমরা অযোধ্যা যাওয়ার যেতে পারি আর এবং ওই সকাল আটটার মধ্যে হলে সুবিধা হয় সময়টা হচ্ছে সকাল আটটায় আর দিনটি হচ্ছে আঠেরোই মে দিনটিতে আমরা পাঁচজন বন্ধুরা মিলে অযোধ্যা যেতে চাইছি তো সেটা বাসস্ট্যান্ড থেকে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে সেটা শুরু হবে আমাদের যাত্রাটা অযোধ্যা পর্যন্ত তো গাড়িটি যেন পাঁচটা সিটের মধ্যে হয়ে থাকে তাহলে ভালো হয়